আমার প্রিয় কবি বলতে আর বা লেখক বলতে রবীন্দ্রনাথ ঠাকুর এবং ওনার ওনাকে পছন্দ করার কারণ হচ্ছে ছোটোবেলা থেকে আমরা ওনার গল্প বা সাহিত্য উপন্যাস পড়ে বড়ো হয়েছি এবং অনেক কিছু শিখতে পেরেছি বা জানতে পেরেছি আর ওনার কাজ নিয়ে বলতে গেলে উনি অনেক সাহিত্যিক গল্প কবিতা ছোটো গল্প বড়ো গল্প অনেক কিছুই লিখেছেন ইত্যাদি